হ্যাঁ আপনি কি রিসেপশান থেকে বলছেন হ্যাঁ বলছি আমি চারশো দু নম্বর রুম থেকে বলছি বলছি দাদা এই ঘরের এসি হ্যাঁ এই ঘরের এসিটা একদম কাজ কচ্ছে না বুঝলেন তো রিমোটটাও কাজ কচ্ছে না একদম এসিটা চালাচ্ছি কিছুতেই ঘরটা ঠান্ডা হচ্ছে না একটু দেখে দিন না জাস্ট আমি এই তো সকালেই তো রুমটা নিলাম এবার সকাল থেকে ছিলাম না এখন জাস্ট এএসিটা চালিয়েছি এখন দেখছি কোনো মতেই ঘরটা ঠান্ডা হচ্ছে না গরমে তো একদম মানে হাঁস ফাঁস করছি আমি তো একবার আপনি একটু প্লিজ দেখে যান না দেখুন আমি এবার সেটা তো আমরা জানি না তখন আপনারা কী চেক করেছেন কিন্তু এখন দেখছি এই রকম এসিটা কোনো মতেই কাজ করছে না হ্যাঁ তবু আপনি একবার একটু এসে দেখে যান না আপনি নিজে চোখে কেননা আমরা তো এগুলো অতো বুঝতে পারবো না আর তাপরে বাথরুমের লকটা ভালো না বুঝতে পেরেছেন হ্যাঁ লকটা কিছুতেই আটকাচ্ছে না একটু দেখে যান দরজাটা নীচ থেকে কেমন ইয়ে হয়ে গেছে আর ঘরে জলও নেই আসার সময় দু বোতল জলও দিয়ে মানে দিয়ে যাবেন এখানে না দাদা লক কিছুতেই কাজ করছে না আমি তো লাগাতেই পাচ্ছি না আপনি একটু দেখে যান অনেকগুলো সমস্যা হয়েছে লক কাজ করছে না তা বাদে ওই বেড শিটটা চেঞ্জ করতে হবে কেননা বেড শিটটা একদম নোংরা হয়ে রয়েছে তরকারির দাগ টাগ পড়ে পুরো সাদা মানে হলুদ হয়ে রয়েছে সাদা বেড শিটটা ঠিক আছে হ্যাঁ পুরো দাগ হয়ে রয়েছে তো দেখতে ভীষণ বাজে লাগজে আপনি একবার দেখে যান তাহলে আপনি বুঝতে পারবেন না রুমে জল নেই দু বোতল জল দিয়ে যাবেন হ্যাঁ রুমের ঠিক আছে রুমে ঢোকার আগে একটু নক করবেন আমি এমনি দরজাটা বন্ধ করে রেখেছি লক করি নি এমনি না বন্ধ করে রেখেছি যিনি আসবেন ওনাকে একটু জাস্ট একটু নক করতে বলবেন করে ঢুকতে বলবেন ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ